দেখুন নাচকে আত্মপ্রকাশ বা গল্প বলার একটা পদ্ধতি হিসাবে ব্যবহার করে বলতে নাচকে আত্মপ্রকাশ করা যায় নাচের ভঙ্গিমাতে আপনি অনেক কিছু আর কি বোঝাতে পারেন তো নাচের বিভিন্ন পদ্ধতি আছে কী কী ভাবে কোন অ্যাঙ্গেলে কীভাবে নাচতে হবে কীভাবে কী ভঙ্গিমাতে নাচতে হবে কী বোঝাতে চাইছেন আপনি তো এইরকম আর কি আত্মপ্রকাশ বা গল্পর পদ্ধতি হিসাবে আর কি ব্যবহার করা যেতে পারে তো ব্যবহার করা যেতে পারে বলতে এরকম নাচ মনে করুন কেউ আপনাকে নাচের তালে তালে বা আর কি নাচের ভঙ্গিমাতে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয় তো নাচের পদ্ধতি অনেক ধরনের হয় তো সেই পদ্ধতিগুলো মোটামুটি সবাই আর কি জানে বলতে যারা নাচ শেখে বা নাচ শিখতে ভালোবাসে বা নাচতে ভালোবাসে তারা মোটামুটি তাদের একটা আওতায় বা তাদের একটা কল্পনার ধারায় থাকে যে হ্যাঁ ঠিক আছে তো এইভাবে আর কি আত্মপ্রকাশ বা গল্প বলার পদ্ধতি হিসাবে আর কি ব্যবহার করা করা যেতে পারে তো নাচ এখনকার যুগে সবাই করছে নাচ বলুন তার পরে গানই বলুন এখন একটা আর্ট হয়ে গিয়েছে তো নাচ সবাইকে শেখা উচিত আর নাচলে আপনি আত্মপ্রকাশ বা গল্প বলার পদ্ধতি হিসাবে আর কি ব্যবহার করা যেতে পারে